হ্যালো আমি আপনার দোকান শুনলাম অনেক কিছু বই পাওয়া যায় আপনার সায়নদা তো আপনার নাম ও বলল যে সায়নদার দোকানে অনেক কিছু পাওয়া যায় আপনার হচ্ছে দোকানটা ওই আমাদের ওই পূর্ব মেদিনীপুরে বাস স্ট্যান্ডের পাশে ওখানে বলছিলাম যে নতুন নতুন বই কি পাওয়া যায় আচ্ছা এখন তো হচ্ছে এই সামনেই মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে যাবে তাহলে টেস্ট পেপার কতদিন পর আসবে এ বি পি এ আচ্ছা আর বিভিন্ন মানে বই ওই ছাত্রবন্ধু আর মানে বই দেবাশীষ মৌলিক এদের সব আছে সহায়িকাগুলো আচ্ছা দেবাশীষ মৌলিকেরটাই ভালো হবে না আর অন্য কিছু আছে কি ও তাহলে ওটাই নেব ওটায় কীরকম কী দাম আছে ও ওটার ছাড় কত পার্সেন্ট ও আর ওই দেবাশীষ মৌলিকের সহায়িকাটায় কীরকম ছাড় আছে ও আর অন্যান্য কিছু গল্পের বইও আপনার দোকানে পাওয়া যাবে তো ঈশপের গল্প বই এইগুলো পাওয়া যাবে ওগুলো ওই দেড়শো দুশো টাকার মধ্যে হয়ে যাবে না কি আমার ওই ঈশপের গল্প বই লাগবে চারখানা ওই জন্মদিন আছে না পাশের বাড়ির মেয়েদের ওদেরকে ভাবছি যে উপহার দেবো ওই গল্প বইগুলো ওরা বাচ্চা তো পড়বে ওই চারটে লাগবে আর টেস্ট পেপার লাগবে মাধ্যমিকের গোটা দশেক টেস্ট পেপারের পরীক্ষার পর ওই ছাত্রবন্ধু লাগবে বর্ণবিচিত্রা লাগবে সবকিছুই লাগবে মোটামুটি দেবাশীষ মৌলিকে এগুলো লাগবে আচ্ছা অসুবিধা নেই আপনার কনট্যাক্ট নাম্বারটা তো পেলাম তাই ফোন করলাম আর কি যে ওই বইগুলো আছে না কি তাহলে যাব আপনি নতুন বই দোকান খুলেছেন শুনলাম নতুন খুললে তো ছাড় দিতেই হয় না অসুবিধা নেই আমি হচ্ছে যদি কাল পরশু করে যাই আপনার দোকান সবসময় খোলা থাকে তো আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমি তাহলে ওই কালকে বিকেল বেলা চারটে নাগাদ যাব তাহলে ওই বইগুলোর তো আমি আগাম পয়সা না নিয়ে গেলেও হবে তো আগে দেখে আসবো তারপরে পয়সা নিয়ে গিয়ে কিনে আনব তাহলে তো খুব ভালোই হয় এরকমভাবে ধার একটু যদি রাখেন আমাদেরও খুব ভালো হয় বাচ্চাদের পড়াশোনার অনেকটাই খরচ লাগে না আচ্ছা তাহলে ঠিক আছে রাখছি তাহলে